নাগরিকদের সুরক্ষা ও সমাজে শান্তি বজায় রাখতে তো আইন তো যথেষ্ট তাদের ক্ষমতা প্রয়োগ করে বা নিজেদের আইনি যে যেও ব্যবস্থাগুলো নেওয়া দরকার সেগুলো তো নিচ্ছেই যেমন সমাজে বিভিন্ন যে যে অপরাধ ঘটে চলেছে সেগুলোর জন্য তো আইনি ব্যবস্থা নেওয়া উচিত যেমন কোনোরকম সমাজে কোনো কোনো অনুষ্ঠান বা কোনো পুজো বা অন্যান্য কোনো সামাজিক ইলেকশেন এইসব বিষয়ে এক্ষেত্রে পুলিশের মানে পুলিশের যে আইনি কড়া ব্যবস্থা নেওয়া উচিত তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে বা কোনো সমাজে কোনো মার্কেটে বা কোনো প্রোপার্টিতে বা সরকারি কোনো সংস্থায় এইসব জায়গাতে আইনের তো মানে কড়া ব্যবস্থা নেওয়া উচিত আর দেশের অপরাধের হার বৃদ্ধির কারণ হল আমার মনে হয় মানুষে মানুষের হিংসার কারণে এগুলো বেশি ঘটে থাকে তাছাড়া সে সমাজে কোনোরকম কোনো প্রতিশোধ বা কোনো ক্রোশের ক্ষেত্রে এগুলো ঘটে থাকে বা খানিকটা নিজেদের স্বার্থের ক্ষেত্রেও যে সমাজে এ সমাজে অপরাধের বৃদ্ধির হার ঘটে চলেছে সেগুলো আমাদের রোধ করা উচিত আর এটা মোকাবিলা করা অত এর মোকাবিলা করতে গেলে আমাদেরকে প্রথমত মানুষের মধ্যে মানুষকে ভালোবাসার আর ভালোবাসার প্রতিক্রিয়া বা ভালোবাসার প্রভাব ছড়াতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে এভাবে যদি চলতে থাকে তো সেটা দেশের বা জনগণের এর ক্ষেত্রে খুবই খারাপ এবং সেটা পরবর্তীকালে ভবিষ্যতে প্রজন্মর উপর সে একটা খারাপ প্রভাব ফেলে যাবে এর ফলে মানুষকে বোঝানো উচিত তার জন্য তার জন্য বিভিন্ন মূলক সমাজে সমাজে ভালো কাজ করে যাওয়া উচিত এবং মানুষকে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা উচিত এবং তাছাড়া বিভিন্ন সংস্থা বা সামাজিক ভালো কোনো ভালো কোন কাজের মাধ্যমে মানুষকে বোঝানো উচিত এগুলো করলেই আমার মনে হয় সমাজে যে সব অপরাধ ঘটে চলেছে সেগুলোর মোকাবিলা করা যেতে পারে